ইতিহাস বিষয়টা এতটাই গুরুত্বপূর্ণ এতটাই মানব জীবনের পক্ষে এতটাই তা গুরুত্বপূর্ণ যদি ইতিহাস না জানা যায় সঠিক ইতিহাস তাহলে মনে হয় কিছুই জানা হয়নি অ্যাট লিস্ট যখন আমরা ছোট ছিলাম সরকারি স্কুলগুলোতে ইতিহাসের বিষয়ে মাধ্যমিক উচ্চমাধ্যমিক ডিগ্রি অনার্স লেভেল মাস্টার্স একটা ইতিহাসের ধারা কিছু না কিছু বহমান ছিল কোথাও কোথাও কোনও কোনও ইতিহাসকে একটু অ্যাভয়েড করা হয়েছে কোথাও বা কোনও ইতিহাসকে একটু এগিয়ে নিয়ে যাওয়া হয়েছে ইতিহাস নির্ভর করে ইতিহাসকে আমরা কীভাবে দেখছি বা সেই যারা ইতিহাস বিষয়টাকে স্কুল পাঠ্যে অ্যাট লিস্ট স্কুল কলেজ ইউনিভার্সিটি লেভেলে যারা নির্ণায়ক হন যে এই ইতিহাসগুলো পড়ানো হবে তাদের লক্ষ্য রাখা উচিত অ্যাকচুয়াল আমার দেশের ইতিহাসটা ঠিকঠাক পরিবেশিত হচ্ছে কি হচ্ছে না আজকের দিনে দাঁড়িয়ে সরকারি স্কুল এইট্টি পার্সেন্ট স্কুল ঠিকঠাক চলে কী না তাও জানি না কারণ ম্যাক্সিমাম একটু নিম্ন মধ্যবিত্ত মানুষও উচ ইংরাজি মিডিয়াম সেটা যে কোনও বোর্ডই আণ্ডারে হোক না কেন সেখানে পড়ায় এবং সেখানকার ইতিহাস তো আরও নির্মম সেখানে কম্পিটিটিভ এক্স্যাম হিসাবে ইতিহাসকে প্রতিস্থাপিত করা হয় বিশ্লেষণের থেকেও সেখানে জানাটাকে টিক মার্ক জানাটাকে গুরুত্ব দেওয়া হয় তাই আজকের ইতিহাস আমার ভারতের ইতিহাস আমার দেশের ইতিহাস আমার রাজ্যের ইতিহাস পৃথিবীর ইতিহাস যদি ঠিকঠাকভাবে ঠিকঠাকভাবে আমাদেরই আগামী প্রজন্ম না জানে তাহলে আগামী প্রজন্ম ইতিহাস সম্পর্কে কতটুকু জানবে তা নিয়ে একটা সন্দেহ এখনই আমার থেকে থাকছে